আমি মনে করি গ্রামের মানুষের থেকে শহরের মানুষের ওজন বেশি হয় কারণ ওরা ঠিকঠাক ঠিকমতো চলতে পারে না মানে ঘোরাফেরা করতে পারে না অনেক গ্রামের মানুষই যেমন সবকিছু করে যেমন কাজ বাজ করে তাছাড়া ছোটাছুটি করে কিন্তু গ্রামের মানুষ শহরের মানুষ তো সেইগুলো কিছু করতে পারে না ওরা যেখানেই যাক গাড়ি করে যায় কিন্তু গ্রামের মানুষ যত দূরেই যাক না কেন তারা হেঁটে যায় খুবই কমই গাড়িতে যায় আর গ্রামের মানুষের ওজন সবসময় ঠিকই থাকে মানে অতটা ওজন বেশি হয় না বা বাড়ে না তাদের ওজন ঠিকই থাকে তবুও যদি আমি বলি যদি কারোর ওজন কম থাকে তাদেরকে ভালো পুষ্টি জাতীয় খাবার খেতে হবে যেমন খাঁটি গরুর দুধ ঘি এবং ডিম মাছ মাংস এবং শাক সবজি বেশি করে খেলে তাদের ওজন বেড়ে যাবে আমি মনে করি